আমরা সাধারণত দেখে থাকি যে গ্রামীণ এলাকার মানুষদের শরীর অনেক সুস্থ এবং সবল হয়ে থাকে তার পেছনে কারণ কী কারণ একটাই কারণ হচ্ছে গ্রামীণ ছেলেপুলেরা ছোটো বয়স থেকেই খেলাধুলো করতে থাকে যার ফলে তাদের শারীরিক এবং সামাজিক মানসিক সুস্থতা দেখতে পাওয়া যায় শারীরিক সুস্থতা বলতে ছোটোবেলা থেকেই খেলাধুলার জন্য শিশুর শরীর স্বাভাবিকভাবে বাড়তে থাকে এবং অনেক শক্তিশালী হয়ে ওঠে এবং তার সামাজিক সংযোগে একটি ভালো জায়গা তৈরি হয়ে যায় খেলাধুলার মাধ্যমে একটি সামাজিক পর্যায়ে পৌঁছানো যায় যেমন একটি ভালো খেলোয়াড়কে কিন্তু পুরো সমাজ চিনে থাকে উদাহরণস্বরূপ একজন ভালো ক্রিকেটার যেমন বিরাট কোহলির নাম নিলে পুরো বিশ্ব তাকে চিনবে এইভাবে যেমন তার সামাজিক বিকাশ ঘটে এছাড়াও আরও ভালো ভালো খেলোয়াড়দের তাদের সামাজিক সংযোগ ঘটে এছাড়াও খেলার মাধ্যমে সমাজে একে অপরের সাথে চিনতে থাকে যেমন কোনো এক জায়গায় খেলার আয়োজন করলে সেখানে দর্শক হিসেবে লোকজন যায় এবং তারা নিজেদের মধ্যে সামাজিক সংযোগ স্থাপন করে এবং খেলাধুলা স্বাস্থ্যকে মনোযোগী স্বাস্থ্য করে তুলতে সাহায্য করে